আগেকার দিনের মতন পরিবহন ব্যবস্থা অনুন্নত নয় এখন পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে এখন রেলপথ বেরিয়ে রেল পথের মাধ্যমেই অনেক সুযোগ সুবিধা হয়েছে কারণ এখন এক দেশ থেকে অন্য দেশে অনেকটা পরিমাণ মালপত্র নিয়ে আসা সম্ভব কারণ এখন রেলে যেসব জিনিসপত্রগুলি আসে সেইগুলি একসঙ্গে অনেকটা পরিমাণের আসে আগে যেরকম সেটা ঘুরে বাস পথ হয়ে বিভিন্ন মাধ্যম ধরে ধরে আসতো এখন কিন্তু সেটা সরাসরি রেলপথ হওয়ার কারণে জিনিসপত্রটা আসা অনেকটাই সহজ হয়েছে এর ফলে অনে ওইখানকার মানুষেরা অনেক কাজেরও সুযোগ পেয়েছেন কারণ সেই সব মালপত্রগুলো আসার পর সেই মালপত্রগুলোকে নিয়ে যে যার কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ কারণ তারা সেখান থেকে তাদের প্রতিনিয়ত রুজি রোজগার করেন তাই আগে যেমন মানুষের অনেক অসুবিধা হতো রাস্তাঘাট খারাপ ছিল মালপত্র বহন করে নিয়ে আসা নিয়ে যাওয়ারও অনেক অসুবিধা ছিল পরিবহন ব্যবস্থা অতটা ভালো ছিল না এখন কিন্তু বর্তমানে ভারতীয় পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত তাই আগের থেকে এখন মানুষ অনেক সুযোগ সুবিধা পেয়েছে অনেক সুযোগ সুবিধাগুলির মধ্যে হল তারা যেসব জিনিসপত্রগুলি আসা যাওয়া করে সেইগুলি নামানো ওঠানো এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বলুন বা মা বয়ে নিয়ে যাওয়া বলুন তার জন্য অনেক মানুষের কিন্তু সংসারও চলে এবং অনেক মানুষ ওইখান থেকে অনেক কিছু রোজগারও করে যার ফলে এখন পরিবহন ব্যবস্থা ভালো হওয়ার কারণে মানুষের অনেকটাই উন্নতি ঘটেছে এবং অনেক সুযোগ সুবিধা পেয়েছে